আমার এলাকায় প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়টিতে সকলেই তো সকলের বাচ্চা তো আর ভর্তি করতে পারে না কারণ সেখানে টাকা দিয়ে ভর্তি করতে হয় এবং সেখানের বই খাতা সব সমস্ত কিছু আলাদা তো সেই কারণেই কী গরীব মানুষেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তেমনভাবে ভর্তি করতে পারে না পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেখানেও খুব ভালোই পড়াশুনো করানো হয় বাচ্চারা খুবই ভালো করে পড়াশুনা করতে পারে এবং মিল ব্যবস্থা আছে যেটা প্রাইভেটে নেই মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেটা নেই আর পাবলিক বিশ্ববিদ্যালয়েতে মিল রয়েছে বাচ্চাদের দুপুরের খাওয়ানোর জন্য প্রত্যেক দিন মানে সোম থেকে শনি পর্যন্ত সেখানে দুপুরে মিল দেয়া হয় বাচ্চাদেরকে খাওয়ানো হয় সেক্ষেত্রে যারা অসহায় বাচ্চারা তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে এবং সেখানে খুব ভালো করে পড়াশুনো করে এবং গার্ড প্রত্যেকটা বাচ্চাকে দেখাশুনা খুব সুন্দরভাবে করে রাখে আর প্রাইভেটেতে তো সকল বাচ্চার মা বাবারা ভর্তি করতে পারে না সেক্ষেত্রে প্রাইভেট বাচ্চার সংখ্যা খুবই কম কিন্তু পাবলিক বাচ্চার সংখ্যা অনেকটাই বেশি সেক্ষেত্রে সব দিক থেকেই অনুষ্ঠান বলো পূজা বলো সামনেই সরস্বতী পূজা আসছে দুটো ইস্কুলেই হবে কিন্তু প্রাইভেটগুলোতে একটু চাঁদার টাকা বাচ্চাদের কাছ থেকে বেশি করে নেওয়া হয় আর পাবলিকগুলোতে কম কারণ বাচ্চার ভাগটা বেশি থাকায় সেখানে কম ইয়েতেই হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাদেরও অনেক সুবিধা হয় আর সব দিকটাই মোটামোটি খুব ভালোই পড়াশুনাও ভালোই তো